হ্যাঁ আমাদের এলাকায় কৃষি পণ্য পেতে লোকেরা অনেক ধরনের অসুবিধায় সম্মুখীন হয়ে থাকে সেই সম্পর্কে আমি কিছু আলোচনা করছি প্রথমত আমার এলাকায় কোনো কৃষি পণ্য পাওয়া যায় না কৃষি পণ্য পাওয়ার জন্য চাষিদের অনেক দূরে যেতে হয় তাই সব চাষির পক্ষে অনেক দূর এগিয়ে কৃষি পণ্য সংগ্রহ করতে করা সম্ভব হয়ে ওঠে না যদিও কিছু কৃষক বা কৃষক যদিও কিছু কৃষক যা যায় গেলেও তারা কোনটি সঠিক পণ্য বা কোনটি সঠিক বীজ তারা বুঝতে পারে না কারণ গ্রামের কারণ অধিকাংশ কৃষক নিরক্ষর নিরক্ষর তাই কৃষকদের ব্যবসাদার বা মহাজনদের ওপর ভরসা করে কৃষিজাত পণ্য পেতে হয়